আমি আমার রান্নার ভিডিও ইউটিউবে পোস্ট করেছি এটার অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি যেমন যখন আমি জানতে পারলাম যে এই রান্নাটা আমার আমি এমনি সাধারণত বাড়িতে খুব মানে হালকাভাবেই কোনোরকম কোনো আমার মনে হয় না মানসিক কোনো চাপ হচ্ছে যেকোনো রান্না করতে আমি খুব ভালোভাবে খুব আনন্দ করে রান্না করতে পারি যখন আমি দেখলাম যে এই রান্নাটা ইউটিউবে পোস্ট করা হবে ভিডিও করা হচ্ছে আমার ছেলে এই আমার রান্নাটা ভিডিও করছে যে ইউটিউবে সে পোস্ট করবে বলে তখন আমার কেন জানি না আমার যেন হাত কাঁপতে শুরু করলো মনে হচ্ছে যেন আমি সব কিছু রান্না ভুলে যাচ্ছি একটার পর একটা কি দিচ্ছি না দিচ্ছি তখন আমি যেরকম ভাবে অন্য সময় যেরকম স্বাভাবিক ভাবে রান্না করি আমার যেন একটা কিরকম একটা ভয় ভয় করতে লাগলো কিন্তু অন্যদিন ওই রান্নাই আমি কত ভালোভাবে করে দিই যেহেতু ওই যে মাথার মধ্যে একটা ঘুরছে এটা আমার ভিডিও শো হচ্ছে এই রকম আর কি আর তারপরে হে প্রথমেই একটুখানি হকচকিয়ে গেছিলাম তারপরে আবার স্বাভাবিকভাবেই রান্নাটা পুরোটা শেষ করলাম খুব ভালোই আমার ভিডিওটা হল তারপরে সেই ভিডিও আমার ছেলে ইউটিউবে পোস্টও করলো যখন আমি আবার ইউটিউবে ওই আমার আমার রান্নায় আমি যখন নিজে দেখছি ভীষণ ভালো লাগলো যে ও বাবা আমি এরকমভাবে রান্নাটা করেছিলাম সে একটা আলাদা আনন্দ